আমার কাছে একটি ওয়ালেট রয়েছে মানিব্যাগ রয়েছে তো সেইটির আমার এ খুবই ভালো থাকার কারণে তো আগে তো এরকম ছিল না আগে তো মানুষজন হাতে করে টাকা নিয়ে যেতো বা কে চিকচিকায় করে নিয়ে চলে যেতো ব্যাগের ভিতর রেখে তো এখন সেটা সুবিধা হয়েছে এখন মানিব্যাগ সবার কাছে যেটা রয়েছে তো সেটা থাকায় আমাদের সুবিধা হয়েছে আমাদেরকে হাতে করে কিছু নিয়ে যেতে হয় না তার ভিতরে আমি ফোনও নিয়ে যেতে পারি ছোট ছোট জিনিসগুলো ক্যারি করতে পারি তার সাথে তো এটার খুবই ভালো দিক রয়েছে যে এটা আমাদের সঙ্গে সবসময় সঙ্গে থাকে তো এটা ভর্তি থাকলে তো খুবই ভালো লাগে তো এটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে কিছুদিন আগে তো জিনিসটা খুবই সুন্দর আসছে এবং হচ্ছে আমি যতো কম খুব কম টাকার মধ্যেও পেয়েছি এবং ভালোও পেয়েছি কি খুব কোয়ালিটিটাও ভালো আর দেখতেও খুব সুন্দর আমার খুব ভালো লেগেছিল দেখেই তো আমার ভালো লেগেছিল আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম তো চলেও এসেছিল দুদিনের মধ্যে খুবই সুন্দর যেরকম কালার দেখেছিলাম সেরকম কালারই আসছে খুবই ভালো